ফটোগ্রাফি আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে আগে যেমন মানুষ অনেক ফটো কী জিনিস সেটা জানতো না কিন্তু এখন সেটা অনেকটাই জানতে পেরেছে এখন মানুষ যত দিন দিন এগিয়ে যাচ্ছে সমাজও তত পরিবর্তন হচ্ছে ততটাই টেকনোলজিয়ও উন্নতি হচ্ছে তো টেকনোলজির উন্নতির সাথে সাথে ফটোগ্রাফিটাও অনেকটাই আকৃষ্ট করেছে এখন মানুষ যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সেখানেই কিন্তু ফটোগ্রাফির ব্যবস্থা করে থাকে তো সেই রকমই পুরোনো দিনে কিন্তু এত ফটোগ্রাফি ব্যাপার থাকতো না তখন যেই ফটোটা তোলা হতো সেটা কিন্তু খুবই মূল্যবান বলে জিনিস বলে মনে করা হতো কিন্তু এখন সেটা খুবই এলোমেলো বা খুবই নর্মাল একটা সাধারণ বিষয় হয়ে গেছে কিন্তু আগে যখন ফটো তুলতো তখন একটা ফটো তোলার জন্য মানুষের কাছে কতরকম রিকোয়েস্ট বা অনুরোধ করতে হতো যে একটা ফটো তুলে দিন কিন্তু এখন যেহেতু সবারই কাছে মোবাইল ফোন আছে সবাই নিজে থেকেই সেই ফটোগুলি তুলে নিতে পারে তো সেই এখন কোন অসুবিধে ফটো তোলার ক্ষেত্রে হয় না কিন্তু আগে এরকম অসুবিধেগুলো অনেকটাই দেখা গিয়েছে আগে মানুষ ফটো তোলার জন্য অনেক দূর দূর গেছে তবে তারা একটা করে ফটো তুলতে পেরেছে কিন্তু এখন সেটা এখন হয় না এখন অনেকে যারা ফটোগ্রাফি করে তাদের কাছে বড়ো বড়ো ক্যামেরা থাকে এমনকি সে আম ছোটো থেকে বড়ো সবারই কাছে এখন মোবাইল ফোন থাকে তো মোবাইল ফোন থাকার কারণে তারা সেখান থেকেই ছবি তুলে নিতে পারে সেখান থেকেই তারা ছবি আপলোড করতে পারে তো সেই জন্য এখন সেরকম কোনো আমাদের অসুবিধা হয় না যে ক্যামেরা নিয়ে কোনো অসুবিধা আমাদের থাকতে পারে তা এখন অনেকটাই সহজলভ্য হয়েছে আমাদের কাছে ক্যামেরাটা থাকার জন্য তো অনেক মানুষ যেমন আমি নিজে দেখেছি আমার দাদু ঠাকমাদের ছবি অত ভালো করে তোলা নেই কিন্তু এখন আমাদের ছবি কত পরিষ্কার কত সুন্দরভাবে আসে তো এই জিনিসগুলো থেকে শেখা আমাদের টেকনোলজি দিন দিন অনেকটাই উন্নতির দিকে গেছে